আমার প্রিয় খেলা হচ্চে ফুটবল প্রিয় খেলা ফুটবল আমরা ফুটবলকেই ভালোবাসতাম আর ফুটবল নিয়ে অনেক জায়গায় ম্যাচ ট্যাচ খেলেছি হ্যাঁ আমার ফুটবলই ভালো লেগেছে আমরা আর বেশিরভাগ বর্ষাকাল হলে বৃষ্টি হলে খেলতে যেতাম মাঠে মাঠে সব জায়গায় খেলতে যেতাম বাইরে বাইরে হ্যাঁ আর আমাদের ওখানেতে আমরা হচ্ছে শচীন্দ্রপল্লি মাঠ তাই জন্য আমরা বড়ো বড়ো ম্যাচ খেলেছি কিন্তু সব থেকে ভালো জিতেছি খেলেছি আমাদের কালী বাজারেতে মাঠে দোকানে ওখানে খেলেছি তো ওখানেতে আমরা প্রায় ওই দু বল তিন বলের মধ্যে জিতেছি আমাদের বহুত আনন্দ হয়েছে প্রথমে ভালো বৃষ্টি নেই প্রথম তারপরে বৃষ্টি আরম্ভ হলো আরো আমাদের ভালো হলো হ্যাঁ কাদাতে আমরা কাদা মাখতে ভালোবাসতাম ও বর্ষাকালে কাদা হলে তো আরো কে আমাদেরকে ছোঁয় ক্লাব থেকে বল বার করে নিয়ে আমরা বল খেলতাম ফুটবল আর সব থেকে প্রিয় খেলা হচ্ছে আমাদের ফুটবল ফুটবলের মতোন আমাদের কোনো খেলাই ভালো না ক্রিকেটটা ওই সবে আমরা খেলি নি হ্যাঁ তারপরে আর বল টল খেলা হয় নি হ্যাঁ তারপরে ছেড়ে দিয়েছি ফুটবল বাবা মারা গেলো তারপর সব সব খেলা সব শেষ হয়ে গেলো